আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ কারণ আমি এই রাজ্যের অধিবাসী ওই জন্যই আমার রাজ্যটাই আমি ভালোবাসি আর এখানের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিংটা আমার খুব প্রিয় যা যেতে পারিনি আমার খুব ইচ্ছা যাওয়ার সেখানের পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য বরফ এই সব দেখার খুব ইচ্ছা কিন্তু না এখনো যেয়ে উঠতে পারিনি যেতে পারলে ভালো হয়